আমি আমার নিকটবর্তী পশু হাট রাজগ্রাম ওমরপুর থেকে পশু কিনি আমার কাছে চারটে গাই যাদের দাম তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ এবং পঞ্চাশ হাজার এবং দশ বারোটা ছাগল আছে যাদের দাম আট হাজার কারোর দাম সাত হাজার কারোর দাম দশ হাজার এবং একটা বারো হাজারেরও আছে এ পর্যন্ত আমি মোটামুটি বছরে এই ছাগল গরু পালন করে মেনটেনেন্স খরচ বাদ দিয়ে আমার বর্তমান বছরে মোটামুটি একটা ইনকাম হয় যেটা মোটামুটি লাকখানিক টাকা